যোগব্যায়ামকে যদি কেবল ব্যায়ামের একটি রূপ বলা হয় তাহলে খুব ভুল করা হবে শুধুমাত্ত ব্যায়ামের রূপ নয় যোগব্যায়াম কিছু মানুষের অভ্যাসের পরিবর্তন আর তার সাথে সাতে মানুষের শরীরের নানা ধরনের উপকারী গুণ আছে প্রত্যেকটি ব্যায়াম ঠিক ঠিক মতো ঠিক সময় মতো যদি ঠিকভাবে অভ্যাস করা যায় তাহলে শরীরে খুব গুণাগুণ হয় এবং শরীরের খুবই উপকার হয় শিরার রক্ত চলাচল কমে গেলে সেই রক্ত চলাচল বেড়ে যায় আবার স্বাভাবিকভাবে পরিণত হয় কোনো মানুষ যদি প্যারালাইসিস হয়ে যায় তাকে যদি নিয়মিত যোগব্যায়াম করানো হয় তার শরীরের নার্ভটা সুন্দরভাবে আবার ঠিকঠাক হয়ে যায় এবং সরাসরি চলাচল করে সেটা শুধুমাত্ত এই ব্যায়ামেরই এক আর এই ব্যায়াম থেকেই মানুষ খুব ভালোভাবে আছে ওষুদকে বাদ দিয়েও যদি ব্যায়াম করা যায় তাহলে মানুষের রোগজ্বালা অনেকটা পরিমাণই কমে যায় ওষুদ না খেয়েও তাদের শরীরকে সুস্থ রাখা যায় সেটা নিয়মিত যোগব্যায়ামের কারণেই তাই প্রত্যেকটি মানুষেরই উচিত নিয়মিত যোগব্যায়াম করা বাচ্চা থেকে বুড়ো যেই মানুষই হোক তাদের বয়সে যোগব্যায়াম করা হোক